আমি শুনেছি যে অনেক অনেক অনেক গ্যালারিতে অনেক অনেক এগজিবিশনে বা অনেক কিছুতে অনেক ফটোগুলো টাঙানো হয় যে অনেক লোক দেখতে ভালোবাসে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হয় বা কোনো গাছের তলায় বা কিছু আর আর ফটোগ্রাফির ওইখানে লাগাই আছে যে লোকরা দেখতে ভালোবাসে আমিও দেখতে ভালোবাসি কিন্তু আমি এখন অবধি এ গ্যালারিতে আমার যাওয়ারটা ইচ্ছাটা আমার এখন সম্পন্ন হয়নি সেই জন্য আমি আমি নিজের আমি চাই যে আমি গ্যালারিতে যাই আমি অনেক রকমের ফোটো দেখতে পারি আমি ওই ওইখান থেকে শিক্ষ শিক্ষা তো নিতে পারি যে কীভাবে আর ফোটোটা তুলার তোল তুলতে পারব আমি কিন্তু আমি চাই যে আমি ওখানে যাই কিন্তু আমি যেতে যেতে পে যেতে পারিনি এখন অবধি আমি চাইছি যে আমি ওখানে গিয়ে আমি ওখানে ওখানে গিয়ে আমি ওই শিক্ষাটা নিত নিতে পারব যে কীভাবে ফোটো তোলা ফোটো তুলা হয় আর আমি তুলতে পারব ওরকমই ফোটোগুলোকে